হ্যালো হোটেল সিলভার আর্কেড আমি আমার পরিবারকে নিয়ে রেস্তোরাঁতে যেতে চাই আমার পরিবারে ছয়জন মেম্বার আছে ছয়জন মেম্বারের সঙ্গে আমি রেস্তোরাঁতে যেতে চাই তো সেখানে কি এখন টেবিল অ্যাভেলেবেল আছে ছয়জনের জন্য সেখানে কি ছয়জন বসে খাওয়া যাবে আচ্ছা কোন কোন সময় খাবার পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে সেখানে কি গাড়ি পার্কিংয়ের ব্যবস্তা আছে আমাদের একটুখানি বড়ো গাড়ি আছে তো সেই গাড়িটা পার্কিং করতে কোনো রকম অসুবিধা হবে না তো সেখানে গাড়ি পার্কিং করা যাবে ঠিকঠাকভাবে

ঠিক আছে আচ্ছা রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময়টা কি জানা যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে ছয়জনের জন্য একটি টেবিল বুক করে দিন ওকে ধন্যবাদ